সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে শোওয়া অবধি তুমি সারা দিন কী কী কর আমি সকালে ঘুম থেকে উঠি আটটার সময় এবং উঠে পরে আমি প্রথমে ফ্রেশ হই মনে ব্রাশ করি তারপরে চা টা খাই খাওয়ার পরে ঘরের কাজ করি ঘরের কাজ করার পরে আমি জল ভরি জল ভরার পরে মায়ের সাথে রান্নার সময় একটু হাতে হাতে এ করে দিই তারপরে করার পরে যদি কিছু কাপড় থাকে সেগুলো কেচে নিয়ে আসি এমনকি যদি মাসির ঘরে কিছু কাজ থাকে সেগুলোও করে আসি আমার বারোটার মধ্যে সব কিছু কাজ কমপ্লিট হয়ে যায় এবং আমি আমার নাচ নিয়ে আমি ব্যস্ত থাকি তারপরে আমার নাচ করার পরে আমি একটা পর্যন্ত করি করার পরে তারপরে খাবার খাই খাবার খাওয়ার পরে আমি একটু ফোন ঘাঁটি ফোন ঘাঁটার পরে আমি একটু ঘুমোই তিনটের সময় একটু শুই তিনটের সময় শোয়ার পরে তারপরে আবার ঘুম থেকে উঠি উঠে পরে ঘরের আবার কাজ করি কাজ করার পরে কলের জলে লাইন দিয়ে আসি জলে লাইন দিয়ে আসার পরে আমি আবার আরেকটা কলে যাই জল ভরে আনি এবং জল ভরার পরে ঘরে যত কাপড় থাকে সেগুলো ভালো করে গুছিয়ে রাখি গোছানোর পর মাকে চা করে দিই চা করে দেওয়ার পর বাবা মা দুজনকে দেওয়া হয়ে যায় সেগুলো চা খাওয়ার বাসনগুলো ধুই ধোওয়ার পরে একটু বাচ্চাদের সাথে গল্প করি গল্প করার পরে আমি যাই মাঠে মাঠে যেয়ে পরে একটু বসি তারপরে বসার পরে বাড়িতে আসি আসার পরে একটু আবার ফোন একটু দেখি দেখার পরে দিদিকে ফোন করি প্রতিদিনের আমার কাজ আমার দিদিকে ফোন করা ফোন করা হয়ে যায় তারপরে মা কথা বলে মায়ের কথা বলা হওয়ার পরে আমি আবার ফোন নিয়ে ব্যস্ত হয়ে যাই তারপরে আমি একটু যদি ভালো লাগে তো একটু গান শুনি গান শোনার পরে তারপর আমি আবার মাসি বা আমার দাদাদেরকে ফোন করি ফোন করার পরে টাইমটা কাটে না কিছু করে তো টাইমটাকে কাটাতে হবে তো তখন আমি মাসির ঘরে যেয়ে পরে একটু বসি মাসির ঘরে যেয়ে টিভি দেখি টিভি দেখার পরে সেখান থেকে উঠে চলে আসি তারপরে আমি আবার রাত্রিবেলায় বিছানা করি বিছানা করার পরে আবার কলে জল দেওয়ার যে লাইনটা করে এসেছিলাম সেই লাইন থেকে আমি জল নিয়ে আসি জল ভরা হয়ে যায় তারপরে আমি মায়ের সাথে আবার গল্প করতে বসি গল্প হয়ে যায় রাত দশটা এগারোটা পর্যন্ত তারপরে আমরা খাবার খেতে বসি তিনজনে আমি বাবা মা খাবার খাওয়া হয়ে যায় খাবার খাওয়ার পরে আরেকটু ফোন দেখে পরে তারপরে আমি শুয়ে পড়ি